হ্যাঁ আমি স্কুল ও কলেজ থেকে বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি তাদের মধ্য থেকে হলো স্যার আইজ্যাক নিউটন ও জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু সিএসআই সিআইই এফআরএস একজন বাঙালি পদার্থবিদ জীববিজ্ঞান এবং কল্পবিজ্ঞানী রচয়িতা ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা তার হাত ধরে হয় বলে মনে করা মনে করা

ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা তার হাত ধরে হয় বলে মনে করা হয় ইনস্টিটিউট এবং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাকে রেডিও বিজ্ঞানে একজন জনক হিসাবে অভিহিত করে থাকেন